হ্যালো ক্যাব ড্রাইভার বাবু আপনার ওই এটাকে আমি ক্যান্সেল করছি কারণ আপনি খুব দেরি করে ফেলেছেন যার জন্যে আমার গন্তব্য স্থলে যাওয়ার আর কোনো ইচ্ছাই নেই